আমি শিক্ষা ঋণ সম্পর্কে খুবই সচেতন আর ছোটবেলায় যখন আমি পড়তাম থ্রি ফোরে তখন আমার কাকু একটা পড়াতে আসতো সেই কাকু আমার বাবার বন্ধু কিন্তু আমাকে আমাদের আমাকেও পড়িয়েছে আমার দিদিকেও পড়িয়েছে তখন কাকু পড়াতে পড়াতে হঠাৎ বলতো যে তোরা যখন বড় হয়ে যাবি তখন আমাদের রাস্তাঘাটে দেখলে চিনতে পারবি না তুই একটা কাজ বাজ পাবি হয়তো আমাকে চিনতেও পারবি না কিন্তু তা নয় কাকুর সাথে এখনও দেখা হলে রাস্তাঘাটে আমি যে অবস্থায়ই থাকি না কেন হয়তো গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি থামিয়ে আমি কাকুকে জিজ্ঞেস করি কাকু তুমি কেমন আছো ভালো আছো কি না তারপরে কাকুর সঙ্গে অনেকদিন হয়তো আমার দেখা হয়নি মাঝে কয়েকমাস ধরে আমার কাকুর সাথে দেখা হচ্ছিল না হঠাৎ একদিন কাকুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আমি ঢুকে জিজ্ঞেস করলাম কাকু তুমি কেমন আছো শরীর ভালো আছে কি না তাই দেখতে এলাম কাকু সেটা দেখে খুবই খুশি হল যে হ্যাঁ আমার এখনও মানে আমি যাকে ছোটবেলায় পড়িয়েছি সে আমার খোঁজখবর নেয় সেরকম একটা ব্যাপার এছাড়াও শিক্ষা বলতে আমাদের কী শিক্ষা বলতে আমাদের শেখায় আমার বাবা মাকে শ্রদ্ধা করা গুরুজনদের শ্রদ্ধা করা সেগুলো তো আমরা শিখি ছোটবেলা থেকে শিখে এসেছি তাই কোনও গুরুজনকে দেখলে তার পা ধরে নমস্কার করা বা তাকে মানে সন্মান করা এগুলোও তো একটা শিক্ষার মধ্যেই পড়ে তাই সুতরাং আমি শিক্ষাকে শিক্ষার ঋণ সম্পর্কে আমি খুবই সচেতন